না আমি আমার সাংস্কৃতিক শখ কখনও অনুভব করি নি আমার যাত্রা বা ভ্রমণ পথে কিন্তু আমি এটিকে পরিচালনা করার ক্ষমতা রাখি যেখানে যেরকমভাবে সাংস্কৃতিক ইক হয় সেখানে সেরকমভাবে সাংস্কৃতিক শখ অনুভব করে সেরামভাবে পরিচালনা করা উচিত